হিন্দুদের গির্জাতে এরকম যেমন প্রার্থনা করা হয় আমাদের মুসলিমদের ঈদ হয় জলশা হয় ওরকম অনেক হয় অনুষ্ঠান পুজো পুজো হিন্দুদের পুজো হয় পুজো ওদের পুজোতে খুব আনন্দ হয় ওরাও খুব আনন্দ করে আর আমাদের আর গির্জাতে ওরা ও গির্জাতে ওরা সবাই প্রার্থনা করতে যায় ওদের মনের আশা ওদের মনের আশা কী তার জানানোর জন্য ওরা প্রার্থনা করতে যায় আমাদের এখানে যে আমাদের জলসা হয় ঈদ হয় নবী দিবস হয় আরও অনেক কিছু হয় এরকমভাবে আমরা খুব আনন্দ করি খুব উৎসব করে এ করি এরকমভাবে অনেক কিছুই করি ওরাও খুব ওরা ওদের পুজো পুজো পার্বণ ওরা খুব আনন্দ করে আমাদের ঈদ হলে তো আরও বেশি খুব খুব সুন্দর আনন্দ করি আমরা